আমি যেহেতু অনলাইন বাজারের মাধ্যমে জামাটি কিনেছি আমার কেনা নীল জামাটির ওপর হলুদ রঙের কাজ করার কথা ছিল কিন্তু তার বদলে কালো রঙের কাজ করা রয়েছে যেটি আমার পছন্দ নয় এবং কুর্তিটি আমার গায়ের তুলনায় একটু বড়